কিছু মিষ্টি খাবারের নাম হলো রসগোল্লা সন্দেশ কালোজাম গোলাপজাম জিলেপি পান্তুয়া রস মালাই পায়েস স্যামাই কমলাভোগ প্যাঁড়া মনোহরা সীতাভোগ ল্যাংচা লাড্ডু মঞ্জুরি পোড়া রসবড়া মালাইকারি চমচম বালুশাই কদমা বাতাসা ছানার জিলাপি মতিচুড়ের লাড্ডু মন্ডা মিঠাই কাজু বরফি দান ছানা বড়া জল ভরা তাল শাঁস মিহিদানা রসকদম ছানার পায়েস দরবেশ মেচা সন্দেশ মোয়া সাদা বোঁদে লালমোহন ছানার মুড়কি ইত্যাদি